আমি আমার এলাকায় আমার একটা আন্ত সাম্প্রদায়িক লড়াই সম্পর্কে জেনেছি সেটা হচ্ছে আন্ত সাম্প্রদায়িক হিসেবে সেই হিন্দু মুসলমান দুই ধর্মের নিয়েই এই সম্পর্কে এই বিবাদটা ঘটেছিলো তো প্রথমত হচ্ছে আমাদের ভারতবর্ষ হচ্ছে একটা সর্ব ধর্ম সমন্বয় একটা রাষ্ট্র যেখানে সব ধর্মের মানুষরাই এখানে বসবাস করতে পারে তো এখানে সাধারণতই একটা হিন্দু মুসলিম সম্প্রদায় নিয়ে সর্বদাই দুই দলের মধ্যে একটা বিবাদ লেগে থাকে তো এই সংঘাতটা সাধারণত তাদের মধ্যে হয়ে থাকে কারণ যে হিন্দু ধর্ম আছে তাদের যে মানুষরা তারা সবসময় হিন্দু দেরকে বেশি প্রাধান্য দিয়ে বা তাদের সেই মান্যতা ও কুসংস্কারগুলোকে বেশি করে উদযাপন করে থাকে এবং অন্যপক্ষে মুসলিম ধর্মরাও তাদের সেই বিশেষ ধর্মের কুসংস্কার এবং অন্যান্য যা আছে তাদের মধ্যে থাকা সেগুলোকে বিশেষভাবে জর্জরিত করে দুই পক্ষের মধ্যে একটা সংঘাত সৃষ্টি হয় তার ফলে একটা আন্ত সাম্প্রদায়িক লড়াই একটা সম্পর্কের মধ্যে থেকে দীর্ঘ ইতিহাস জর্জরিত হয়ে আসছে